আমরা তো গ্রামের মানুষ তাই যে কোনো রোগ নিরাময়ের জন্য আমরা কিছু ঘরোয়া পদ্ধতিই অবলম্বন করি যেমন কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য আমরা প্রথমত খাওয়ার দিকটা দেখি যেমন আমরা কোষ্ঠকাঠিন্য হয়েছে তাহলে আমরা মনে করি বা ভাবি বা এগুলো ডাক্তাররাও পরামর্শ দেন যে একটু সেদ্ধ সেদ্ধ সবজিটা খেতে যেমন পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো খেলে বলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় অনেক পরিমাণে জল খেতে জলটাও বেশি করে আমরা খায় এছাড়াও কিছু জিনিস আছে যেমন আটাটা ভুষিটা না বাদ দিয়ে রুটি করে খাওয়া ভুষিটা থাকলে বলে কোষ্ঠকাঠিন্য নিরাময়টা সুবিধা হয় আর যেমন একটু ডাল সেদ্ধ এগুলো আমরা খাই আর এছাড়াও যেটা আছে যেটা আমাদের গ্রামে আছে যোগ ব্যায়ামের আসর ওই যোগ ব্যায়াম করলেও কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময় পাওয়া যায় যোগ ব্যাম একটু সকালে গিয়ে একটু যোগ ব্যায়াম করা এছাড়া যোগ ব্যায়াম জন্য যেস সেরকম কোনো মানে আর্থিক ব্যাপার আছে তা না এখানে আমাদের যে যোগ ব্যায়ামের আসর হয় ওটা এমনি বিনা পয়সাতেই করানো হয় গ্রামের মানুষ তো অনেকেই পয়সা দিয়ে হলে যাবে না ওই জন্য ওখান ব্যবস্থা আছে আমাদের গ্রামে যে ক্লাব আছে সেই ক্লাব থেকেই সেই ব্যবস্থা করা হয়েছে ওই যোগ ব্যায়ামের আসরে গিয়ে যোগ ব্যায়াম করলেও কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়া আর আরেকটাও কুরি যেটা হলো ইসবগুলের সরবত খাই সেই ইসবগুলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়